না সে বলছিলাম কাল্লা কত করে তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা হলে মোটামুটি পাঁচশো আর আর বেগুন বেগুন তাহলে কত ষাট টাকা ও বাবা রে যা দাম ধরা হয়েছে এ কারোরই খাওয়া যাবেক নাই আচ্ছা হ্যাঁ বেগুন বেশি আছে ঠিক আছে তা আর কুমড়া ওহ তাহলে দিন পাঁচশো না আর কাঁচা লঙ্কা আট টাকা ঠিক আছে আর বিলাতি আশি টাকা কিলো ই বাবা আশি টাকা কিলো তাহলে তো আলুও মোটামুটি কুড়ি পঁচিশটা বিলাতি লাগায়েছি ভালোই ধরছে তাহলে আমি দিয়ে যাবো নাকি আচ্ছা তা দামটা হয় বল দামটা কত পড়বে তাহলে আমি এ জিনিসগুনো আগে দিয়ে যাবো পঞ্চাশ টাকা ঠিক ঠিক আছে হ্যাঁ বিলাতি দেশি বিলাতি বটে হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নিয়ে যাবো